বলছি রজত বলছি যে আমাদের তো পুজোর বোনাসটা পাওয়া গেল তো পুজোর পুজোর বোনাসে ভাবছি ইয়েটা কিনব একটা টিভি কিনব তো কি করা যায় হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু কী কোম্পানির কিনব কত সাইজ কিনব কী ব্যাপার আমি না বুঝতে পারছি না ঠিক কী কিনব টিভিটা এই ডাইনিংয়ে রাখব ডাইনিংয়ে রাখ বত্তিরিশ ইঞ্চিটা বড়ো হবে না না একটু

ওহ বত্তিরিশ ইঞ্চির দাম কীরকম পড়বে বোনাস যেটা পেয়েছি বলছি যে স্যামসাংটা কেমন হবে ও বাবা তাহলে তো টাকা আর কিছুই থাকবে না পুরোটাই তো শেষ হয়ে যাবে তাই না আর আর কী আর কী কোম্পানি আছে তাহলে একটু দামটা কম হত বা ইয়ে হত তাই না ওহ তাহলে তো টাকা পুরো টাকা পুরো তো গেল তাহলে টাকাটা কিছুই থাকছে না হাতে তাই না আর আর একটু ছোটো সাইজ নিলে কি দামটা কম হবে হ্যাঁ তাহলে একটু হাতে তাহলে একটু পুজোর সময় তো হাত খালি হয়ে যাবে তাহলে হুম ওটাই সব থেকে ভালো হবে কি স্যামসাং না অন্য কোনো ভিডিওকন ওহ আচ্ছা আচ্ছা না লোকাল না না না লোকালগুলো আবার অনেক ঝামেলা করে এর আগেও দেখেছি এখনও দেখেছি হুম বড্ড ঝামেলা এটার মানে কোম্পানি হলে তাও কি একটা কোম্পানিকে একটা কল টল করে দিলে ওরা চলে আসে লোক কোনো সার্ভিসিং নিয়ে কোনো ঝামেলা হয় না লোকালগুলো ভীষণ ঝামেলা হয় আর ঠিক আছে স্যামসাংটা ঠিক আছে তাহলে তাহলে এই ছাব্বিশ ইঞ্চিরটা নাকি ঠিক আছে চব্বিশ তাহলে চব্বিশটাই থাক ফাইনাল তাহলে চব্বিশটা ডান হ্যাঁ না না কাল পরশু গেলেই হল বোনাস তো ঢুকে গেছে বিকালের দিকে গেলেই ভালো হবে ভালো হবে কোন দোকানটা স্যামসং শোরুমটাই ভালো হবে ওটাই ওটাই যাই হ্যাঁ হ্যাঁ কাল বিকালে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিকাল চারটে ঠিক আছে আমি আমি চলে যাব টোটো বা কিছু ধরে অটো ধরে দেখি কাকে যদি এখন ঘরে কে থাকে না থাকে সব তো কাজ নিয়ে ব্যস্ত কে থাকে না থাকে দেখি কীভাবে যাই হ্যাঁ আমি ফোন ফোন হ্যাঁ ফোন করে নেব আমি তার আগে ফোন করে নেব ঠিক আছে ও